আপনি কাপড় ধোয়ার জন্য কী কী ব্যবহার করেন যেমন আমি কাপড় ধোয়ার জন্য আবহাওয়া পরিস্থিতি আমি যেগুলি ব্যবহার করি বা এবং শুকনো করি আমি যেমন কাপড় ধুই মাঝে মধ্যে আমাদের এখানে পুকুর ঘাট আছে সেখানে কাপড় ধোয়া হয় এবং আবহাওয়ার দিক থেকে কারণ কাপ যদি পুকুর ঘাটে কাপড় কাচা হয় তখন রোদের শুকনোতে দেওয়া হয় এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি আবহাওয়া খুব খারাপ হয় তখন রোদ না বেরোলে তখন আমরা ওয়াসিং মেশিনে কাপড় কেচে সেগুলিকে আমরা উপরে দিয়ে আগুনে শেক দিয়ে শুকনো করি বা সেগুলি আমরা বা পাখার বাতাসে রেখে দিই পাখার বাতাসে যদি খুব দরকার থাকে সেই জামা প্যান্টটা সে পাখার বাতাসে আমরা খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি শুকিয়ে ফেলতে পারি এবং আপনি কীভাবে নিশ্চিত করেন যে আপনি অনেক জল অপচয় করছেন না কারণ আমি যখন কাপড় কাচি ওয়াসিং মেশিনে জল অপচয় না করার জন্য আমি ওয়াসিং মেশিনে কাচি যাতে জলটা বেশি অপচয় না হয় সেইভাবে আমি নিশ্চিত জল বেশি অপচয় হচ্ছে না এবং যখন আমি বাড়িতে কাপড় কাচি তখন আমি পুকুর ঘাটে যখন কাপড় কাচি পুকুর ঘাটে জল বেশি অপচয় করি না এবং ঘরে ট্যাপের জলে যখন তোলা জলে কাপড় কাচি তখন যে কাপড় কাচাটা দু বালতি জল লাগে সেটা আমি এক বালতি জলে কমপ্লিট করে দিই বা সেরে ফেলি সেটাতে আমি কম জল অপচয় কোচ্ছি এইভাবেই আমি জামা প্যান্ট কাপড় কেচে শুকোতে দিই যখন আবহাওয়া খুব ভালো থাকে তখন আমি কাপড় কেচে ফাঁকে যেখানে রোদটা পড়িবে সেখানে মেলে দিই খুব শীঘ্রই এক দেড় ঘন্টার মধ্যে সে জামা প্যান্টটা শুকিয়ে যায়